হ্যাঁ আমি পাঁচটা আন্তর্জাতিক শহরের নাম বলতে পারবো প্রথম হচ্ছে নিউ ইয়র্ক দ্বিতীয় হচ্ছে টোকিও তৃতীয় হচ্ছে ঢাকা চতুর্থ হচ্ছে মুম্বই এবং পঞ্চমটি হচ্ছে প্যারিস